আমাদের এখানে একটা মিষ্টির দোকানে রেড করতে এসেছিলেন বাইক থেকে এক দিদিমণি সে রেড করেছেন যে এখানে মিষ্টির মধ্যে অনেক কিছু সমস্যা ছিল সেখানেতে ওই পচা ছানা পচা মিষ্টি সমস্ত কিছু আলমারিতেই সেখানে রেড করেন তো সেখানে রেড করার ফলে মালিক সেখানে বলছে যে না আমাদের টাটকা মিষ্টি ডেলি ডেলি টাটকা বলছে কই বাটিশালে দেখি বাটিশালে তো তখন দেখছে যে ট্রের ওপর পচা মিষ্টি আছে তাতে সবকিছু কাজ হচ্ছে সেই খাবার খেয়ে আমরাও সেই দোকানের খাবার খাই কিন্তু সেই খাবার দেখার ফলে এই যে রেড করতে এসছেন যে এতে তো সমস্যা মানুষেরই অসুবিধা যে এই দোকানে যে এরকম মিষ্টি খাওয়াচ্ছে মানুষের শরীর খারাপ হচ্ছে তাতে করে সেই দিদিমণি এমনই একটা মালিককে বলেন যে এর জন্য জরিমানা হবে পাঁচ হাজার টাকার মতন জরিমানা করেন তো সেই জরিমানা করার ফলে তো সেইখানে আমরা দেখলাম যে এতে করে সেই দিদিমণি খুব একটা ভালো কাজ দেখিয়ে গেলেন যে এতে করে সবারই শিক্ষা হলো যে এই দোকানে এরকম হয় তাতে করে মানুষ চেক হয়ে গেল যে পরিষ্কার খাবার সামনে দেখছে পরিষ্কার ভিতরে এরকম সবকিছু মানুষ জানতে পারলো আর একটা খবর যে এখানে রেস্টুরেন্টে তো চাওমিন এগ রোল চিকেন পকোড়া নানারকম সব থাকে সেখানে তো সব ফ্রিজেতে রেখে আজের কাল মাংস ভাজা তাতে গ্যাস ছেড়ে গেছে পচা তাকেই আবার তেলে ভেজে আবার খাওয়াচ্ছে চিকেন পকোড়া সেই সবও রেড করে ধরলেন ধরে তাকে বললেন যে এরকম কতদিন চলছে এমনি করে খাবার খেলে তো তোমার দোকান বন্ধ করে দেওয়া হবে বলছে না আমরা বুঝতে পারিনি এটা হয়ে গেছে তাকেও সেইভাবেই জরিমানা করে গেলেন তো এর জন্য সেই দিদিমণিকে ধন্যবাদ জানাই এতে করে আমাদের পক্ষে সব কিছু জানতে পারা যায়